ভ্রমণ বলতে আমি খুব একটা বেশি দূরে ভ্রমণ করতে যাইনি আমি আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটা জায়গায় বেড়াতে গেছিলাম একটা বন্ধুর বাড়ি সেইখানটায় একটা মা মনসা পুজো বলে একটা অনুষ্ঠান হয় খুবই সুন্দর প্রত্যেক মানুষের বাড়ি বাড়িতে সামনে মনসা পুজো হয় এবং সবাই আনন্দ ফুর্তিতে এই পুজোটাকে মানে অংশগ্রহণ করেন এবং পুজোর মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে আপনার সন্ধের দিকে বাউল গান হয় ছোটো ছোটো বাচ্চা শিশুদের নাচ গান আবৃতি মোমবাতি জ্বালানো অনেক কিছুই হয় প্রত্যেক দিন মোটামুটি দিন তিন চারেক ধরে এই প্রোগ্রামটা চলে এবং সবাই মিলে পুজোতে খুবই আনন্দ ইনজয় করে আমিও গেছি প্রথম প্রথম আমিও আনন্দ করেছি যাই হোক পরিবেশটা একটা বেশ ভালো মানে খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে সৃষ্টি হয়ে যায় এবং দেখতে খুবই ভালো লাগে আমি যদি পরবর্তীকালে আবার সুযোগ পাই আমি এইখানে অবশ্যই আবার যাবো